ঝাড়গ্রাম এলাকা হয়তো দেখতে খুবই সুন্দর বন জঙ্গল এরিয়া কিন্তু এখানে ভোটের সময় প্রচুর ঝামেলা অশান্তি হয় যার জন্য প্রত্যেক পঞ্চায়েত ভোটের সময় পুলিশকে রাখা হয় বা আর্মিদেরকে রাখা হয় তো আমার একবার সমস্যা হয়েছিলো ভোট দিতে আমি গিয়েছিলাম স্কুলে এবং ইস্কুলটা ছিলো অনেকটাই দূর আমার যেতেও সমস্যা হয়েছিলো খুব লাইন পড়েছিলো এবং সেখানকার গুন্ডারাও আমার যেটা পছন্দ আমি যাকে পছন্দ করি তাকে ভোট দিতে দেয় নি তাদের ইচ্ছে মতো নিজেদের মতো ভোট দিয়ে নিয়েছে তো এই সমস্যারগুলোর মধ্যে আমাকে অনেকবার খুব পড়তে হয়েছে বা এমনো করে যারা এখানকার বিধায়ক তাদের যদি কেউ পছন্দ না করে তখন তারা কি করে তাদের ঘর বাড়ি ভেঙে দেয় বা তাদেরকে মার্ডার করে দেয় বা তাদের সাথে অশান্তি করে তাদেরকে ওই গ্রামে থাকতে দেয় না এগুলো খুব সমস্যা কারণ গণতন্ত্র ভোট দেওয়া মানুষের অধিকার এবং ভোট দিলেই তবেই কোনো বিধায়ক ওঠে না হলে ওঠে না তাও তারা মানুষের উপরে অত্যাচার করে